আমার দোসরা মে চন্দ্রকোনা থেকে মেদিনীপুর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু আমার শারীরিক অসু অসুস্থতার কারণে আমি যেতে পারছি না তাই ড্রাইভার দাদাকে অনুরোধ প্লিজ আমার টাকাগুলি মোবাইল অনলাইনের মাধ্যমে ফোনপে অথবা গুগুল পেয়ের মাধ্যমে আমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন